ছোটোবেলা থেকেই বাবা মায়েরা ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য সচেষ্ট হন কিন্তু কেউ শিখতে পারে কেউ পারে না সবার সাঁতার শিখে রাখাটা খুব জরুরি কারণ সাঁতারের চেয়ে ভালো ব্যায়াম আর হয় না

এটা পেশীকে শক্তিশালী করার মাধ্যমে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় এছাড়া ওজন কমায় ও হাড় মজভুত করে